এটা কি শিবদুর্গা সাইকেল স্টোর বলছিলাম আমার তিনটে সাইকেল কেনার ছিল তো আপনাদের দোকান খোলা আছে তো আচ্ছা আচ্ছা তো আপনাদের ওখানে ম্যাডাম কেমন কেমন সাইকেল পাওয়া যায় কেমন কেমন দামের আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আমরা কালকে যাব তো এখন একটু সাইকেলের দামগুলো জেনে নিলে ভালো হত আসলে আমার অতটাও বাজেট নেই অত টাকাও নেই যে আচ্ছা আমি যদি পাঁচ হাজার টাকার মধ্যে নিই তো কেমন সাইকেল পাবো হিরো সাইকেল পাবো আচ্ছা ইএমআই নিতে গেলে কি করতে হবে আচ্ছা আচ্ছা তো আর আপনার আচ্ছা আচ্ছা বাচ্চাদের সাইকেল কেমন আছে আচ্ছা হারকুলাস সাইকেল পাওয়া যায় আপনাদের ওখানে আচ্ছা লেডিবার্ড আচ্ছা আমরা কালকে চলে যাব দোকানে আপনার সঙ্গেও গিয়ে পরে আরও মানে আরও কথা হবে ওখানে গিয়ে পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে হ্যাঁ